ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগে বাংলা ভাষা অবশ্যই যথেষ্ট ভূমিকা পালন করে বলে আমার মনে হয় তার কারণ ভারতের বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন রাজ্যে বাঙালি প্রায় আছেই তো সেখানকার সংস্কৃতি তো বাঙালি আর ভুলে যাবে না সেখানে গিয়ে তাই সেইখানে যে লোকগীতি বা লোকগীতি গান বা অন্যান্য নৃত্য তা শেষ এখানে লোকগীতি গান তো বাংলায় গাওয়া হবে এই জন্য আমার মনে হয় যে ভারতের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক বিনিময় হয় আর যোগাযোগের ক্ষেত্রেও বাংলা ভাষা যথেষ্ট ভূমিকা পালন করে কারণ একজন ব্যক্তি অন্য অন্য কোথাও বা অন্য ভারতের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য তাকে বাংলা ভাষাই বলে যেতে হয় বা যোগাযোগ করতে গেলে বাংলা ভাষা বলতে হয় কারণ সেখানেও হয়তো দেখা যাবে বাঙালি আছে তো সেখানে সে বাঙালি তো বাংলা ভাষায় কথা বলেই এই তার জীবনযাপন পালন করছে তো সেখানে যোগাযোগ করতে গেলে বাংলা ভাষার তো ভূমিকা যথেষ্ট রয়েছেই আর আমার মনে হয় যে ভারতের বিভিন্ন অঞ্চলে যথেষ্ট বাঙালি আছে আর বাঙালি মানেই বাংলা ভাষা তাই আমি বাংলা ভাষাকে যথেষ্ট ভালোবাসি এবং বাংলা ভাষা এইসব সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেও